একটি আশল কৃষকই বুঝতে পারে তাদের পশুগুলি নিরাপদে আছে কি না তাদের শরীরিক অবস্তা এবং তাদের প্রক্রিয়াকরণ ঠিক আছে কি না কারণ একটি কতো পশু চাষ করতে গেলে তাদের ঠিক মতো ঠিক পরিবেশ দরকার ঠিক আবহাওয়া দরকার যেইখানে তাদের নিজেদেরকে গুছিয়ে নিয়ে খুব সুন্দরভাবে স্থায়ী করে থাকতে পারবে ভালো ভায়ো বায়ু চলাচল দরকার হাওয়া দরকার বাতাস দরকার এবং তাদের চাপ দেওয়া চলবে না ভালো স্থান দরকার যেই স্থানে তারা খুব নিজেদেরকে গুছিয়ে নিয়ে রাখতে পারবে এই যে আমি কিষক পশুকে দেখলেই বুঝতে পারে তার কী অসুবিধা হচ্ছে কারণ পশুরা তো আর মুখে বলতে পারে না তার কী অসুবিধা হচ্ছে তাছাড়া একজন কৃষকের মানবীকরণ প্রক্রিয়াকরণগুলি খুবই সুবিধাগুলি পরিবহন করে যেমন একটি পশু যদি তার কো যদি পায়ে ব্যথা হয় তাহলে সে পাটাকে নাড়া নাড়তে পারবে না তার পায়ে ব্যথা হলে পায়ে বারবার সে পাটাকে এদিক ওদিক নাড়ানোর চেষ্টা করবে কিন্তু নাড়তে পারবে না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে সেগুলিকে লক্ষ্য রাখতে হবে তো পশু কীরকম কী ব্যবহার করছে সেগুলির দিকে লক্ষ্য রাখতে হবে এইভাবে একটি পশুকে পালিত করা হয় এবং এটি পশুকে রাখার জন্য ঠিকঠাক বায়ু চলাচল প্রদানকারী একটি জায়গা দরকার এবং পর্যাপ্ত পরিমাণে স্থান দরকার যে স্থানে তারা নিজেদেরকে স্থায়ীভাবে গুছিয়ে নিয়ে থাকতে পারবে এবং চাপ কম এরকম একটি জায়গা দরকার যেখানে যেমন রোদও বেশি না লাগে বা যেমন না ঠান্ডাটাও বেশি হয় যার ফলে পশু পাখিরা নিজেদেরকে পশুরা নিজেদেরকে খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারবে এবং তাদের কোনো অসুবিধা হবে না বা রোদ রোগ জ্বালা থাকতে তাহলে তারা বাইরে আসতে পারবে এবং আমাদের মানুষের হোক আর পশুরই হোক আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার যেটা আমাদের শরীরের রোগ জ্বালা থেকে নিরাময় করে রোগ জীবাণু বাইরের জীবাণু থেকে লড়ে সেগুলির জন্য একটি ভালো আবহাওয়া দরকার যেটি আমাদের শরীরকে দুর্বল করে না ধরো পশু পাখিদেরও ওরাও একটু ভালো আবহাওয়া দরকার যেটাকে দুর্বল করবে না